যোগব্যায়াম যোগব্যায়াম একটি শরীরের ব্যায়াম যাতে শরীর সুস্থ থাকে ভালো থাকে তাই আমরা প্রত্যেকে এ ব্যায়ামটা করে থাকি এই ব্যায়ামটা শুধু একটি ব্যায়ামেরই রূপ না আমাদের শরীরকে সুস্থ রাখে বিভিন্ন রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তাই প্রত্যেকেই প্রত্যেকটা মানুষেরই সকালে উঠে যোগব্যায়াম করা খুবই দরকার